আধুনিক চিকিৎসা বিজ্ঞানে জল থেরাপি মিউজিক থেরাপি আঁকা থেরাপি প্রভূত বিস্তার লাভ করেছে এবং এইগুলো দ্বারা মানুষ উপকৃত হচ্ছে আঁকা মানুষের জন্য থেরাপি হিসেবে কাজ করে বলতে আঁকা এমনই একটি বিষয় যা মানুষের মনস্তাত্ত্বিক দিকগুলিকে সচেতন করতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য ও সম্বন্ধিত বিভিন্ন রকম উন্নতি সাধন করতে সাহায্য করে তাছাড়া আঁকার দ্বারা একটা সৃজনশীল প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যেতে পারে আমি একজন শিল্পী হয়ে উঠেছি যে গুণগুলি আয়ত্ত করতে পেরেছি বা শিখতে পেরেছি সেগুলির মধ্যে অন্যতম হল নিয়ম শৃঙ্খলা রক্ষা করা আছে সৃজনশীলতা নিষ্ঠা সাংগঠনিক দক্ষতা এগুলো আমাকে প্রভূত নিজের গুণ হিসাবে গড়ে তুলতে অনেকটাই সাহায্য করেছে